স্কুলে আমার প্রিয় বিষয় হল বাংলা কারণ বাংলা সাবজেক্টটি আমার খুব ভালো সাবজেক্ট বাংলা সাবজেক্টটিকে আমি খুব ভালোবাসি আমার বাংলা পড়তেও খুব ভালো ভালো আমার বাংলা পড়তেও খুব ভালো লাগে এবং বাংলাতে আমি প্রচুর নম্বর পেতাম আর কঠিন কঠিন বিষয় হচ্ছে অঙ্ক কারণ অঙ্ক আমার মাথায় ঢুকত না এবং বুঝতেও পারতাম না পড়তেও পারতাম না পারতাম হচ্ছে মোটামুটি পার মোটামুটি অঙ্কটা করতে পারতাম আমার স্কুলে ইস স্কুল দিন থেকেই একটি খুশির দিনের কথা হল আমার বন্ধুদের আমার আমার বন্ধুদের সাথে মজা করা ঘুরতে যাওয়া একসাথে খেতে বসা